হ ভালো ভালো চুড়িদার উঠেছে এক কি হবে নাকি তা মাপ টাপ দিয়ে যাও দিও কি কত কি মাপবো পছন্দ করে যাও কীভাবে কি কাটাবো শাড়ি জামদানি শাড়ি উঠেছে তার সিল্কে ভালো ভালো চুড়িদার উঠেছে ত উঠেছে কি কি নেবে দেখে কালকে কিনলে কিনতে পারো কাটা দলে কাটাতে পারো যেভাবে যাবে সেইভাবে করে দেবো হ্যাঁ হ্যাঁ কালকেদের ভালো ভালো পিস ঢুকবে তা কালকেরে দেখো আসতে পারেো কি না অনেকে অর্ডারই মাল আছে অন্য বিক্রি সবাই নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দুই দুই তিন দিন হলে কিন্তু দেরি করলে থাকবে না আবার দেরি হবে মালটা নিতে আবার যেতে হবে গিয়ে আনতে হবে তারপরে হ্যাঁ হ্যাঁ আসবেন এই সময় দোকানে দিকে এসো তাহলে হুম আম আমি কালকে এসো আমার শরীরটা খুব তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেবো হুম হুম